আমরা মধ্যাহ্নভোজনে ভাত ডাল সবজি মাছ চাটনি প্রভৃতি রান্না করে থাকি রাতের খাবারে আমরা ভাত রুটি ডাল সবজি মাছ ডিম মাংস রান্না করে থাকি